আমার একটি ভাই আছে আমি তাকে খুব ভালোভাবে শিক্ষিত করতে চাই ও আমি চাই সে এখন খুবই ছোটো সে পড়াশুনো করুক সে পড়াশুনো করে বড়ো হোক এইচ এসটা দিক মানে উচ্চ মাধ্যমিক দিক উচ্চ মাধ্যমিক দেয়ার পর তাকে আমি আর সাধারণভাবে পড়াবো না মানে কোনো ডিগ্রি কোর্স করাবো না যেমন কোনো বি এস সি ডিগ্রি বা আরও কিছু এম এ ডিগ্রি বা বি এ ডিগ্রি এগুলো করাবো না আমি চাইবো কোনো প্রফেশানাল কিছু পড়াতে তাকে কারণ এখন সরকারি চাকরির অবস্থা খুবই খারাপ সেজন্য আমি একদমই চাইবো না যে আমার ভাই বড়ো হয়ে ওই সরকারি চাকরির আশায় বসে থাকুক সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো সেই জন্য আমি চাইবো যে উচ্চ মাধ্যমিক দেয়ার পর তাকে কোনো প্রফেশনাল কিছু পড়াতে সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে সেতা অন্য কিছু হতে পারে ইঞ্জিয়ারিং ক্ষেত্রে পড়ানো যায় কারণ ইঞ্জিনিয়ারিংয়ের পরও সে পড়তে পারে যে ইঞ্জিয়ারিংটা পড়ে যেহেতু কোম্পানির চাকরি পাওয়া যায় তো সেক্ষেত্রে সে ইঞ্জিনিয়ারিং করতে পারে বি টেক ইঞ্জিনিয়ারিং করতে পারে বি টেকের পর এম টেক করলে চাকরির সুযোগ সুবিধা আরও বেশি পাবে কিন্তু বি টেক করলেও

সেক্ষেত্রে এখানে সুযোগ সুবিধাটা আরেকটু বেশি থাকে যেহেতু একজন ইঞ্জিনিয়ারিং পড়লে যে স্যালারিটা পাবে এম বি এ করলে তার থেকে একটু বেশিই স্যালারি পাবে কারণ যেহেতু এইখানে শিক্ষাগত যোগ্যতার মানটা আরও বেড়ে যাচ্ছে তো আমি চাইবো যে আমার ভাই এমবিএ এই গ্রাজুয়েশানটা করে নেয়ার পর সে এম বি এ পড়ুক এবং এম বি এ পড়ার পর সে কোনো ভালো চাকরি পেয়ে যাক ওখান থেকে এবং কারণ যদি বলতেই হয় প্রাইভেট যে প্রাইভেটে চাকরি করবে কোম্পানির চাকরি করবে সেটা কেমন কথা সে সরকারি চাকরি করুক কিন্তু না আমি চাই না কারণ যেহেতু সরকারি চাকরির অবস্থা এখন খুবই খারাপ কোনো স্বচ্ছ নিয়োগ নেই যদি দেখি এস এস সির দিকে সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা পরীক্ষাই হচ্ছে না আর যদি প্রাইমারি তারা আশাহত হয়ে যাচ্ছে তারা বিভিন্নভাবে কেউ সুইসাইড কচ্ছে কেউ বা অন্য ব্যবসা করছে কেউ চাষবাস করছে এইভাবে ভেঙে পড়ছে এবার কিছু ছেলে মেয়ের তো অবস্থা খুবই খারাপ মানসিক পরিস্থিতির ঠিক নেই এই জন্য আমি চাই না যে সরকারি চাকরি জন্য সে বসে থাকুক আমি চাই কোম্পানির চাকরিই করুক এবং সে এম বি এ করেই করুক এছাড়া আরও কিছু বললে বলতেই হয় যে সে সরকারি চাকরি যদি না করে কারণ সরকারি চাকরির যদি প্রাইমারি ক্ষেত্তে বলি সে প্রাইমারি ক্ষেত্রে কী হচ্ছে পরীক্ষা বছর বছর নিয়ে নিয়ে কিচ্ছু কিন্তু নিয়োগ নেই এছাড়া যদি আরও অন্যান্য চাকরির ক্ষেত্রেও বলি তাহলে সেক্ষেত্রে বলতে চাই পরীক্ষাগুলো তো নিচ্ছে কিন্তু স্বচ্ছ নিয়োগ হচ্ছে না সবাই সেখানে ঘুষ নিয়ে এইভাবে নিয়ে তারা চাকরির নিয়োগ করে দিচ্ছে সেক্ষেত্রে মানসিক স্থিতি হারিয়ে ফেলবে আমি চাই না আমার ভাই ওগুলোর শিকার হোক সেজন্য আমি চাই সে দরকার হলে যদি কোম্পানির চাকরিও করুক কিন্তু এম বি এ করেই করুক অন্য কিছু করার দরকার নেই ওই সরকারি চাকরির দিকে ওই জন্য আমি আশাহত হয়ে গেছি তাই আমি চাই আমার ভাই এটাই পড়ুক